বাজারে যেভাবে পোল্ট্রির চাহিদা বাড়ছে যেমন তার দাম বাড়ছে এবং আমরা পোল্ট্রি ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসে তাদেরকে তাদেরকে রা রাখার আগে বাচ্চাগুলো রাখার আগে ঘরটা খাওয়ার মতো তৈরি করতে হয় তৈরি করে ছোটো ছোটো ছোটো ছোটো ছোটো ছোটো বাচ্চাগুলো আনতে এনে সেই ঘর আমার থেকে কাঠের গুঁড়ো কাঠের গুঁড়ো দিতে দিয়ে তাতে তার উপরে বাচ্চাগুলোকে রাখতে হয় যাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে তাদের যেমন তাদের তাদের খাবার দাবার দিতে হয় আলাদা পাত্রে আলাদা জল দিতে হয় নিয়ম অনুযায়ী তাদের খাবার জল দিয়ে সেগুলো লালন পালন করতে হয় এবং এক সপ্তাহ পর পর সেই কাঠের গুঁড়ো গুলোও চেঞ্জ করতে হয় যেমন বিভিন্ন রোগ প্রতিরোধ তখন থেকেও তাদের বিভিন্ন ওষুধপত্র খাবিয়ে তাদেরকে বাঁচিয়ে থাকে রাখা খুব কষ্টকর যেমন রোগ আমাশা বার্ড ফ্লু রক্ত পায়খানা চুন পায়খানাও হয় সেইগুলো গ্রীষ্মকালে হয় এর ফলে পোলট্রি খুব অসুস্থ হয়ে পড়ে এই জন্য পোলট্রিকে মিটাকিন বা ডুয়াগ্রিন খাওয়াতে হয় মুরগির হজম ক্ষমতা বাড়ানোর জন্য লিভার ভালো রাখার জন্য লিভার টনিক খাওয়াতে হয় যদিও পোল্ট্রি পোল্ট্রি খুব চাষ করতে খুব খাটনি খুব কষ্টও আছে যত্ন সহকারে করতে হয়